আমি যে গাড়িটিতে পুরুলিয়া স্টেশন থেকে গোসালা মোড় গিয়েছিলাম সেই গাড়ির সিটটি ছেঁড়া ছিলো এবং মাঝরাস্তায় গাড়িটির চাকা পাংচার হয়েছিল তার ফলে আমার বাড়ি পৌঁছোতে অনেকটাই দেরি হয়েছিলো এবং আমি এই বিষয় সম্পর্কে অভিযোগ জানাতে চাই